স্থানীয় কিছু শিক্ষা শেখার সুযোগ পুরুলিয়াকে অবলব্ধ করে সেখানে নানান ধরনের কোচিং সেন্টার আছেন যেমন সেখানকার নিত্য শেখানো হয় রবীন্দ্রনাথ সঙ্গীত বিভিন্ন ধরনের গান যোগা আঁকা আঁকা ক্লাস এসব কিছু বা খেলাধূলা সবকিছু শেখানো হয় এর মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি যেমন আঁকতে গেলে আমাদের মনসংযোগ দরকার হয় এবং খেলতে গেলে আমাদের শরীর বা স্বাস্থ্য দুটোই ভালো থাকে নৃত্যর দ্বারা আমাদের মন ভালো থাকে এবং পুরুলিয়া শহরকে সেটিকে সেটি বোঝা যায় যে সেখানে অনেক কিছুই শেখানো হয় এবং তার মধ্যে একটি হাসপাতালও আছে সেটা হল লেপ্রোসি মিশন সেখানে লেপ্রোসি রুগীদের চিকিৎসা করা হয় তাদেরকে কীভাবে সুস্থ করা যায় তাদেরকে ঘৃণা নয় ভালোবাসতে হবে রোগকে ঘৃণা করতে নেই তাদেরকে ভালোভাবে ভালোবেসে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলতে হবে এবং যেসব রুগীরা সেখানে আছে তাদেরকে দেখাশুনা করে তাদেরকে ঠিকঠাক ওষুধ দিয়ে তাদেরকে সারিয়ে তোলাটা খুবই দরকার